পুরুলিয়া এমন একটি জেলা যেখানে বৃষ্টিপাত খুবই কম হয় ফলে চাষবাসও সেরকম হয়ে ওঠে না আগে খুব কম চাষবাস হত এখন আরেকটি এখন আরও পরিবর্তন হয়েছে এখন সেচ ব্যবস্থা চাষবাস খুব ভালো হয়েছে তাছাড়া কলকারখানাও রয়েছে মানুষের অনেক রকমের সুবিধা দিয়েছে উন্নত উন্নত দোকান হয়ে উঠেছে বড় বড় কলকারখানা এইগুলি থেকে মানুষ অনেক পরিবর্তন হয়েছে আগে গ্রামগঞ্জে রাস্তাঘাট পরিবর্তনের জন্য সুযোগ সুবিধা খুবই কম পেত এখন ভালোরকম হয়ে উঠেছে সব পরিবর্তন যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আরও সুযোগ সুবিধার উপর বেশি প্রভাব ফেলেছে